হ্যাঁ এখানে ভালো জায়গা আছে এখানে ঘুরতে যাওয়া হয় এখান থেকে হ্যাঁ এরকম সব রকম ব্যবস্থা আমাদের এখানে আছে ভালো ভালো জায়গা ঘুরতে যাওয়া বনের বিভিন্ন জীব জন্তু দেখা যাবে ভালো খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা ভালো করা আছে আপনার অসুবিধা হবে না আসতে পারেন হ্যাঁ ভাড়া ওরকম পাঁচ ছ হাজার টাকার নিচে তো হবে না কম কী হবে দেখুন এতো জায়গায় ঘোরা তারপর এরকম খাওয়া দাওয়া তারপর এখানে থাকা থাকা খাওয়া সব ঘোরা সব মিলে তো এই দশ হাজার টাকা মতোই এই এ না হলে তো আর হচ্ছে না এর থেকে কম আর কী হবে হ্যাঁ হ্যাঁ আসুন দেখি দেখা যাক কী করা যায়